বলছি কেমন জামা কাটিয়েছ জামার কোনো ফিটিং নেই মাপের ভুল আছে জামার এই পিঠের দিকটা সমস্যা হচ্ছে হ্যাঁ পিঠের দিকটা সমস্যা হচ্ছে তারপর ঝুল ঠিক নেই কলার যে ডিজাইন করতে বলেছি কলার সে ডিজাইন করো নি না আমার সেভাবে দেখা হয় নি এত তাড়াতাড়ি আমি তাড়াহুড়ো করে চলে এসছি আমি আর আপনি তো তেমন কিছু সেভাবে দেখা হয় নি বাড়ি এসে এগুলো খুলে দেখছি যে এত অনেক ফল্ট আছে জামায় আমি তো বে যাবো যে বেরিয়ে যাবো আর বুঝতেই তো পারছেন সামনে পুজো আসছে অনেক কাজ দেখুন একটু তাড়াতাড়ি করে একটু দেখুন ঠিক আছে চেষ্টা করুন একটু চেষ্টা করুন একটু আগামীকালে সকালের দিকে করা যায় কি না